আমাকে উচ্চ শিক্ষার জন্য প্রায়শই বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করতে হয় কিন্তু বাংলা ভাষা এমনই ইংরাজিতে ঠিক ঠাক হয় না এই জন্য আমাকে মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় কিন্তু এই বিষয়ে গুগল আমাকে প্রচুর সাহায্য করে অনেক সময় ইংরাজি না বুঝতে পারলেও গুগলের মাধ্যমে বাংলায় অনুবাদ করে বিষয়টা বোঝার চেষ্টা করি মাঝে মাঝে এমন কিছু শব্দ যেটা অনুবাদ করলেও ঠিক ঠাক মানে হয় না সে ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখ হই